হ্যাঁ বলছি আমার মোবাইলটা একটু খারাপ হয়ে গেছে তো আমি আপনার কাছে মোবাইলটা আমার লাগাতে চাই আমার ডিসপ্লেটা খারাপ হয়ে গেছে আমি ডিসপ্লেটা ঠিক করবো আর তার সঙ্গে একটা মোবাইল কভার লাগাবো তো এতে কেমন কী খরচা পড়বে আমাকে একটু বলুন হ্যাঁ ই এম আই আমার পোকো এম টু প্রো পোকো এম টু প্রো

হুম আমার একটু কম সমের মধ্যে হলেই ভালো হয় সেক্ষেত্রে নর্মালটা হলে আমার ভালো হবে হুম আর

বল বলছি ফোনের কভারের কেমন খরচা পড়বে কালকে আপনার দোকান কটায় খোলা থাকবে হুম আমার মোটামুটি একটু কম সমের ওপর দিয়ে হলে আমার ভালো হয় হুম হুম হুম আচ্ছা ঠিক আছে আপনি ঠিক আছে কালকে যাই গেলেই তো আপনি দেখে একটু লাগিয়ে দেবেন না তাহলেই তো হবে হুম হ্যাঁ ঠিক আছে রাখছি